কোভিড মহামারীর ফলে আমরা যে লকডাউন পিরিয়েডটা পেয়েছিলাম সেটা অনেকে অনেকভাবে কাজে লাগিয়েছে রান্নার ক্ষেত্রে আমি বেশ কিছু নতুন নতুন রান্না করেছি এবং শিখেছি ইউটিউব দেখে যেমন মাছের কচুরি ছোটো মোগলাই এছাড়াও বাড়িতে ফুচকা এগরোল চপ সিঙ্গারা সমস্ত কিছু বানিয়েছি নতুন রান্নার মধ্যে আমরা আমি শিখেছি ওই মাছের কচুরি তারপরে মুগডালের বড়া মুগের পিঠে বিভিন্ন ধরনের খাবার রান্না করেছি